হুম বলুন দেখুন আমাদের এই একজন মানে আমি একজন জেলে হয়ে বলছি যে আমাদের উত্তর দিনাজপুরের যে মাছের যে পরিমাণ মাছের চাহিদা মার্কেটে সেই পরিমাণ মাছ কিন্তু এখন আমরা পাচ্ছি না জেলেরা যার জন্য মাছটা ঠিকমতন মানে দিতে পাচ্ছি না মার্কেটে বলুন খারাপ এখন ওয়েদার খারাপ বিভিন্ন রকম আবহাওয়া এখন মানে অসময়ে বৃষ্টি যেও সময়ে সে সময়েই বৃষ্টি মানে বৃষ্টির কোনো এ নেই যে ও এই ওয়েদারে এই মাসটা পাওয়া যাবে আমাদের সেটা আমরা এখন আর পাচ্ছি না তাছাড়া এখন মানুষ যে চারিদিকে যে প্লাস্টিক ব্যবহার করছে জলে ফেলছে মাছ মানে ক্ষতি হচ্ছে খুব হ্যাঁ যার জন্য মাছটাকে একটু মানে সেই জন্যই এতটা মাছ আমরা দিতে পারি না তবে দেখুন বর্ষার সময়টা আসলে সেটা আলাদা ব্যাপার ছিলো হ্যাঁ এই তখন মাছটা তবু দিতে পারতাম এখন এই সময়ে এখনো অনেকের মানে পুকুরের মাছ সেই পয্যন্ত এখনো ধরা হয় নি মানে পরিস্থিতি এখনোও আসে নি আসুক দেখি যদি কেম আসে সেই রকম চেষ্টা করবো আমরা একটু ঠিকমতো দেওয়ার হ্যাঁ সবাই আমরা চেষ্টা করছি বিষয়টা নিয়ে এখন রেট কম আছে বলতে বাজারে এখন একটু কম বলতে তেলাপিয়া মাছটার রেট কম একশো কুড়ি টাকা হুম হুম একশো কুড়ি টাকা কেজি ঠিক আ ঠিক আছে আমি ওটার রেট আপনাকে আমি জানাচ্ছি আমার একটা ফোন আসছে আমি পরে কথা বলছি ঠিক আছে পরে কথা বলছি আপনাকে আমি একটা ফোন আসছে হ্যাঁ